আমার নিজের বাগান রক্ষণাবেক্ষণ করার সময় আমি নানারকম সমস্যার সম্মুখীন হয়ে পরি তার মধ্যে মূলত পোকামাকড় এইটা গাছকে ভীষণভাবে ক্ষতিগস্ত করে তোলে প্রথম যখন গাছের আগায় এই পোকা ধরে তখন গাছ আস্তে আস্তে ঝুমতে থাকে এবং মরে যায় হঠাৎ একদিন আমি বাড়ির পাশে আমার এক দাদা নার্সারির দাদা তাকে বললাম দেখুন তো গাছে কি হয়েছে বললেন পোকা ধরেছে এরজন্য যথাযুক্ত একটা ওষুধ লিখে দিলেন সেই ওষুধ দিয়ে আমি গাছের উপর প্রয়োগ করলাম দেখলাম দিন চারেকের মধ্যেই গাছের পোকাগুলো আসতে আসতে মরে গিয়ে নতুন পাতা জন্মেছে এবং গাছটি আস্তে আস্তে ভালো বা সতেজ হয়ে উঠেছে এইভাবেই আমি আমার বাগান রক্ষণাবেক্ষণ করি এবং মাটি দিই গাছের গোঁড়ায় জল দিই পরিচর্যা করি এইভাবেই বাগান তৈরি করি